হ্যালো এটা কি বিশ্বজিৎ মাংসের দোকানদার ভালো আছো আমি আপনার দোকান থেকে সব সময় মাংস নিই তো এতো আপনি দাম বলছেন কেন কাল সকালে আমার ছেলেকে দোকানে পাঠিয়েছি একশো সত্তর টাকা এক কিলো মাংসের দাম বেশি নিয়েছেন কেন আপনি চেনাশোনা দোকানদার বলে আপনার দোকান থেকে নিয়েছি তো আপনি বেশি নিয়েছেন ছেলের কাছ থেকে তাহলে ঠিক আছে কালকের দু কেজি মাংস কিনব আমি আমার ছেলেকে পাঠিয়ে দেবো ঠিকঠাক দাম নেবে ঠিক আছে রাখলাম